হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আচ্ছা

কী মাছ নেবেন বলুন মাছ তো অনেক ধরনের আছে তুলেছি পাইকারি করে এ বছরে আসলে সামনাসামনি অনেক অনুষ্ঠান বাড়ি আছে তো তাই অনেক ধরনের মাছ তুলেছি কাতলা রুই ইলিশ পাবদা চিংড়ি রুই মাছ এখন দুশো কুড়ি করে দুশো কুড়ি করে দুশো কুড়ি টাকা কিলো বেশি হয়ে যাচ্ছে কত কত কিলো নেবেন বলুন সেরকম একটু করবো আর কী রেটটা কিলো দশেক আচ্ছা ঠিক আছে আপনি আমার আপনি তো আমার পরিচিত নিন না ঠিক আছে দুশো করেই কোনও সমস্যা নেই চলে আসুন কালকে বা কবে নেবেন কী কবে নেবেন কবে আচ্ছা পয়লা জানুয়ারি নেবেন ঠিক আছে দুশো করে হয়ে যাবে কোনও সমস্যা নেই আপনি আসুন আর আর আর কিছু লাগবে না শুধু শুধু রুই পাবদা ইলিশ কী চিংড়ি নেবেন বাগদা না গলদা চিংড়ি বাগদা পড়ে যাবে আপনার সাড়ে তিনশো টাকা কিলো আর গলদা একটু কম আর কী গলদাটা আড়াইশো টাকা কিলো পড়বে কোনটা কোনটা দেব তাহলে গলদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করে দেব ওটা নিয়ে টেনশান করতে হবে না পেয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই না না ভালো কোয়ালিটির মাছ পাবেন আমি একদম টাটকা মাছ দেব কোনও সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে তো আপনি একটু মাছটা বাড়ালে পারতেন পনেরো কিলো মাছ করলে আমি এক কিলো ফ্রি দিতাম আর কী আপনার তো হলো ওই বারো কিলো না বারো কিলো মাছ করেছেন যদি আমাদের অফার চলছে আর কী পনেরো কিলো মাছ করলে এক কিলো ফ্রি দিতাম দেখবেন যদি হয় আর কী

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ